হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ কে বলছেন আচ্ছা বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা তো ওই তো মেন আমাকে বলতে পারবেন লোকেশনটা মানে কোন জায়গাটা লিক করছে বলতে পারবেন না অ্যাকচুয়ালি কি আপনার যে যে হোটেলটা আছে আপনার যে রুমটা সেইখান দিয়ে লিক করছে নাকি পুরো হোটেলেই সমস্যা

আচ্ছা আচ্ছা আচ্ছা আমি বিকেল দিকে যাচ্ছি তাহলে তখন দেখে নেব

আচ্ছা কিন্তু এখন তো বাজছে এখন আপনার বাজছে সাড়ে নটা তো এখন তো আপনাকে প্লাম্বারের যেসব যে থাকে সবাই তো চলে গেছে নিজেদের যেসব কাজ করতে এখন আমাদের কাছে একটাও আর লেবার নেই তো এখন তো হবেনা ঘুরে সেই চারটে থেকে হবে বিকেলে আজ হবে কিংবা কালকে আপনি সকালে করতে পারেন হ্যাঁ তো হ্যাঁ তো ট্যাঙ্কির ওখানে যেটা আছে সেখান থেকে ওটা বন্ধ করাও যায় ওখান থেকে ওটা অফ করে করে কাজটা ঠিক করে নিতে পারব কিন্তু আপনি যদি বলেন যে কাল সকালে কাল সকালেও আসতে পারি কোনও ব্যাপার নেই আচ্ছা আচ্ছা আচ্ছা আর বাকি আপনার করিডোর সব ওগুলো সব ঠিক আছে তো তাহলে মানে ওগুলোকে একবারে এনে নেব তো আপনি কাউকে দেখিয়েছেন কি

আচ্ছা আচ্ছা ঠিকাছে আমি দেখছি কী করা যায় আমি ওখানে বলছি বাকিটা আমি দেখ দেখছি আজকে যদি বিকেল টক্ক সম্ভব হয় তো বিকেল টক্ক চলে যেতে পারব আমরা আর যদি আজ কে না হয় তো আমি আপনাকে জানিয়ে দেব তখন কালকে সকালে আমরা আসব অবশ্যই আসব কাল সকালে হ্যাঁ ঠিক আছে আজকে শুধু একটু একটা কাজ করবেন তো ওখানের যে ওপরের যে সিন্ডেক্সটা আছে ওখানে কলটা একটু বন্ধ রাখবেন আর হাল্কা প্রেশারে একদম পেতে ছাড়বেন যাতে কলের যে প্রেশারটা হয়না ওদের জন্য অনেকসময় কী হয় যে ভিতরের মেন পাইপটা থাকে না সেইটা একটু মানে ফাটা থাকে তাহলে ওটা এদিক ওদিক জলটা বেড়িয়ে যায় আর না ফ্লো মোশনে থাকে যে জলটা একটু তো আপনার রুম টক্ক একদম মানে আজকের দিনটা চলে আসবে আরামসে আর একটা পুরো খুলে দিন হ্যাঁ যদি আপনি যদি না পারতেন তাহলে একটু বহুত টাইট থাকে তো একটু স্ক্রু দিয়ে যদি না পারছেন তো হয় ঘরের পরিবারের কাউকে বলুন একটু আজকের দিনে একটু তো আমাকে মেকানিক ডাকতে যে ঠিকঠাক করতে পারে এগুলো তো একটু তাদের যেটা করবে দেখবেন টাইট না থাকে হ্যাঁ ঠিক আছে আমি কাল সকালেই একদম আসছি হ্যাঁ ঠিক আছে